পোলট্রি ব্যবসার লোকেরা সাধারণত অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয় যেমন অন্য যদি পাশাপাশি দুটো পোলট্রি ফার্ম থেকে থাকে তো সেক্ষেত্রে এ যখন অপর অপর পোলট্রি ফার্মের যখন দাম বাড়ে এ তো সেদিক থেকে এই পোলট্রি ফার্মের দাম কমিয়ে দেয় যাতে এই দিক থেকে এ সব সব খদ্দেররা যাতে এই দোকানটা থেকেই নেয় যেটা কম দাম সেটা থেকেই নেয় এরকমভাবে তারা দুটো দোকানের প্রতি তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জের সঙ্গে মুখোমুখি হয় হয় এবং আমি যদি দূরে থাকি তো আমি পশুদের তদারকি করার জন্য আমি আমার বাড়ির কাউকে বলে যাব আমার বাড়ির বড়রা মা বাবা এবং দাদা দিদি তাদের কাউকে বলে যাব যে যে আমার যে পোলট্রি ফার্মের যে পশুগুলো থাকবে তাদের যেন ও তারা তদারকি করে এবং আমি পশু সংক্রান্ত অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি কারণ আমি এক দিন ইন একটা মুরগি কিনতে গিয়ে দেখি যে সেই মুরগিটার মধ্যে রোগ আছে তো সেই রোগওয়ালা মুরগিটাকেই দেখছি যে কেটে আর হচ্ছে বিক্রি করছে তো এটা তো মানুষ না জানায় খেয়ে নিতেই পারে তো ও এর থেকে তো মানুষের কোনো বড় বড় রোগ হতেই পারে তো আমার মনে হয় যে এইগুলো ভুল ঠিক মতন করে মুরগি দেখার পর তারপরেই মুরগিটাকে কেটে বিক্রি করা দরকার আর কেননা মানুষের একটা কী কোথা থেকে কী রোগ হয় সেটা তো কেউ বলতে পারে না সেক্ষেত্রে আমার মনে হয় যে মুরগি রোগওয়ালা মুরগি মানুষ খেলে তার সে বড় কোনো রোগে আক্রান্ত হবে